হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন আচ্ছা আচ্ছা আপনারা কজন ফ্যামিলি থাকবেন আচ্ছা আর হাসব্যান্ড কী করেন আপনার ও ঠিক আছে আমার আপনার রেন্টটা কি জানেন হ্যাঁ রেন্টটা হচ্ছে মান্থলি ফাইভ ফাইভ থাউসেন্ড করে তো আর আমার অ্যাডভান্স করতে হবে দু মাসের অ্যাডভান্স লাগবে দশ হাজার টাকা আর আপনার এগ্রিমেন্ট করতে হবে হুম না না এগ্রিমেন্ট ওটা কী হয় ওই যে আমি যে অ্যাডভান্সটা নিচ্ছি ইন কেস আপনার কোনদিনও হতেই পারে যে সামনের মাসে টাকা দিতে পারছেন না ঠিক আছে কোনো প্রবলেম তো ওই সময়টা কী হবে আমি ওই টাকাটা কাটিয়ে দেবো আমি তার জন্য অ্যাডভান্সটা নিই বেসিকালি তো এবার আপনি দেখুন কী করবেন আপনি এখন আপনি এখন কোথায় থাকেন কোথায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন একদিন টাইম সামনেই এক দিন টাইম করুন আমিও এক দিন ছুটি নিয়ে নেবো অফিস ছুটি নিয়ে তাহলে যাবো এগ্রিমেন্টটা করেই তাহলে আসবো ক মাসের জন্য এগ্রিমেন্টটা করবো আমি এক মাস এগারো মাসের জন্যই করছি তাহলে হুম জল না না সেরকম জলের কোনো অসুবিধা নেই একটু ওপরের ঘর তো একটু গরম হতে পারে ওটা আপনারা ব্যাপার আপনারা যদি একটু এসি ভেশি লাগিয়ে নিতে পারেন নিয়ে নিতে পারেন আর এখান থেকে খুব সুবিধা একদম সামনে এখান থেকে অ্যাক্রোপলিস মল সামনেই সব রোড ফোড আছে খাবার দোকান বাজার হাট সব সামনা সামনি হসপিটাল আছে রুবি হসপিটাল সামনে নানান রকম হসপিটাল আছে কোনো অসুবিধা নেই আপনার কোনো অসুবিধা হবে না আপনি আরামসে আসতে পারেন বাচ্চা নিয়ে থাকবেন আমাদের জয়েন্ট ফ্যামেলি আছে কোনো অসুবিধা হলে আমাদেরকে বলতে পারেন সবাই মিলেই থাকি আমরা কোনো অসুবিধা হবে না হ্যাঁ আপনি আসবেন চলে আসবেন এক দিন সমায় করে ঠিক আছে ঠিক আছে দিদি